আমাদের কাছে এখন জিনিস রয়েছে বলতে সেটা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের ফোন যার মাধ্যমে আমরা দূরের যারা থাকে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পাচ্ছি কথা বলতে পাচ্ছি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে দেখে যেটা আমরা অনেক দিন দেখি নি যেখানে দেখে আমরা নিজেকে অনেক আরো আনন্দও পাচ্ছি ওদেরকে দেখেও বা আমাদের ফোন আরো সব থেকে বেশি আরো যেটা আমাদের বাড়ির দিক থেকে সাহায্য করে সেটা হচ্ছে আমরা কোনো জিনিস হয়তো বাড়িতে আছি অনেক চাপের মধ্যে আছি কাজ করছি যেতে পারছি না তখন আমরা কি করি যে ফোনে অর্ডার করে দিচ্ছি আমাদের বাড়ি এসে পৌঁছে যাচ্ছে সমস্ত জিনিসটুকু আর আমাদেরকে বাজারে আর বেরোতে হচ্ছে না আর আমরা ডাক্তারের কাছে এখন যেমন নাম লেখাতে গেলেও ওটা অনেক সময় কি হয় অনেক ডাক্তাররা যারা বাইরে থাকেন তারা হয়তো সপ্তাহে এক দিন আসেন তো সেরকমই আমাদের তো অনেক দূর হয়ে যায় তখন হয়তো আমরা যেতে পারছি না নাম লেখাতে সেটা ফোন থাকার জন্য ফোনের মাধ্যমে আমরা নাম লিখিয়ে দিচ্ছি তখন ডাক্তারের সঙ্গে আমরা পরামর্শ নিতে পারছি বা আমরা গিয়েও সেখানে যোগাযোগ করতে পারছি অসুবিধা হচ্ছে না আমাদের আর যেটা ব্যবসার দিক থেকেও আমরা বলি টাকা পাঠিয়ে দিচ্ছি আমরা জিনিস চলে আসছে ফোনের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি কোনো কিছু টাকা কোনো দিক থেকে কোনো অসুবিধা হচ্ছে না সব জায়গাটায় সব জায়গা থেকে আমাদের সব দিক থেকে আমাদের ফোন অনেক অনেক সাহায্য করে আর যেটা হচ্ছে আমরা বিদেশেও ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট সেটাও আমরা ফোনে বসে ফোনের মাধ্যমে আমরা টিকিট কেটে নিতে পারছি আর সব সব দিক থেকে আমাদের ফোন আমাদেরকে অনেক সাহায্য করছে